আমার মনে হয় এই সরকারে রাজ্যের ছোটো ব্যবসা বড়ো ব্যবসা যে যেরকমভাবে করতে চায় সেই সেইভাবে করতে পারে আমি একটু ব্যবসাটাকে বেশি পছন্দ করি তার প্রতি একটু বেশি টান আছে কারণ আমার ব্যবসা করতে খুব ভালো লাগে কারণ আমার বাবা ব্যবসা করে তো আমিও শাড়ির ব্যবসা করেছি আমার চুড়িদারের ব্যবসা মানে সব সমস্ত জামা প্যান্টের ব্যবসা তারপরে কোনো দোকান দোকান ঘাটে যেরকম যারা মনে করো আমি কোনো দোকানে কাজ করেছি সেখানে গিয়েও আম ওটাও তো একটা ব্যবসায়ী বলতে গেলে তো সেখানে গিয়ে হ্যান্ডেল করা এটা করা সেটা করা এটা কীরকমভাবে করতে হবে ওটা কীরকমভাবে হিসাব রাখতে হবে সেটাও আমি করেছি তো আমাদের মনে হয় না বা আমার মনে হয় না যে এই পশ্চিমবঙ্গে কোনো ব্যবসার কোনো কোনো প্রবলেম হয় কারণ যে যেরকমভাবে যেই ব্যবসাটা করতে চায় সেইভাবে সেটা করতে পারে